ভ্রমণ করার জন্য আমি সর্বদা শীতকালকেই পছন্দ করবো তার কারণ শীতকালে না থাকে রোদের দাবদাহ না থাকে বৃষ্টির আশঙ্কা তাই শীতকালে ভ্রমণ করার সময় সূর্যের আলো অত্যন্ত মনোরম লাগে এবং তার সঙ্গে চারিদিকের প্রকৃতিও অত্যন্ত সুন্দর এবং সবুজ দেখায় শুধু তাই নয় বরং শীতকালে যে সমস্ত সুন্দর সুন্দর খাওয়ার পাওয়া যায় রাস্তাঘাটে তা পরিপাচনেও অত্যন্ত সাহায্য হয় এই জন্য আমি শীতকালকে ভ্রমণের জন্য সব থেকে উপযুক্ত ঋতু হিসাবে গণ্য করি